আমি আমার মাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য হসপিটালে যেতে হয় প্রত্যেক মাসেই যেতে হতো তো আমার গাড়ি বুক করতে হয় তো এখান থেকে ঠাকুরপুকুর যেতে হয় তো আমি গাড়ি বুক করেছি গাড়ি বুক করলাম গাড়ি বুক করে রেখেছি যে আমি যাব যে ডেটে আমার সেই ডেটের ইয়ে আমি বলে দিলাম যে আমার এই ডেটে এতক্ষণের মধ্যে আমার গাড়ি নিয়ে আসতে হবে আমি যাব তো তখন আমার গাড়িতে এ করার জন্য বলল যে আমাকে কিছু টাকা দিতে হবে অ্যাডভান্স করুন কিছু তো তখন আমি অ্যাডভান্স করে দিয়েছি কিছু টাকা আমি আমার গাড়ির যাওয়ার জন্য আমার দু হাজার টাকা করে নেয় তো আমি সেখানটা হাজার টাকা দিয়ে দিয়েছিলাম যাওয়ার তার পরে এখন আমার বাড়িতে যে ডেটে যাব আমি সেই ডেটে আমার আগে আমার মা মারা যায় তো আমি তখন আর আমি সেই গাড়িতে করে আর যাওয়া হয়নি তো কিছুদিন পরে আমি আবার গাড়ির ড্রাইভারকে ফোন করলাম যে দাদা আমার বাকি টাকাটা যে টাকাটা অ্যাডভান্স করেছিলাম ওই টাকাটা যদি আমাকে ফেরত দেন দিলে খুব ভালো হয়